হ্যাঁ দাদা বলুন হ্যাঁ দাদা এটা ট্রাভেল এজেন্সি আপনার কি সাহায্য করতে পারি বলুন হ্যাঁ দাদা আমাদের এখানে ন এখন তো নর্থ বেঙ্গলে ঘোরারই সিজেন চলছে এখন ওইদিকে দার্জিলিং কালিম্পং ওইদিকে সবাই যাচ্ছে পুরুলিয়া তা আপনি কোথায় যেতে চান হ্যাঁ হ্যাঁ এটা সিজেন চলছে এখন আচ্ছা ফ্যামিলি নিয়ে নিয়ে দার্জিলিং যাবেন তাই তো ঠিক আছে তাহলে আমাদের এখানে সা কতদিনের জন্য আপনি যেতে চান সাত দিন হ্যাঁ আমাদের এখানেও সাত দিনের প্ল্যান আছে অসুবিধা নেই হ্যাঁ আসবেন দাদা এই সপ্তাহে তো হবে না আপনি সামনের সপ্তাহে যেতে পারেন কি বলুন তো এখন একটা সিজেন চলছে তো এখন সব কিছুর একটু প্রাইসটাও বেশি আর চাহিদাটাও বেশি তাই জন্য এই সপ্তাহে তো হবে না আপনি সামনের সপ্তাহে হয়ে যাবে আপনার সামনের সপ্তাহে আপনার মঙ্গলবার দিনকে আপনার হয়ে যাবে

আচ্ছা আচ্ছা হুম বলুন আপনাদের চারজনের সাতদিনের ট্রিপ পড়বে দাঁড়ান দাদা আমি বলছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা পড়বে দাদা হ্যাঁ দাদা সব একদম এখানে ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং ওখানে ঘোরানো খাওয়া দাওয়া সব ইনক্লুডেড দাদা না না দাদা আমি যাবো না আমাদের এখানের হুম মানে লোকজন থাকবে থাকে তারাই যাবে আর কি হ্যাঁ দাদা সামনের সপ্তায়ে মঙ্গলবার আর আপনি যদি যেতে চান তাহলে আপনার আমাকে একটুখানি আপনার ডকুমেন্টস দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে আর একটু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দাদা

হ্যাঁ দাদা এই নম্বরে আপনি আপনার আইডি কার্ড একটুখানি দিয়ে দেবেন আপনার আইডি আপনার আপনার ফ্যামিলির ঠিক আছে সবার হ্যাঁ দাদা এই নম্বরেই ফোনপে আছে আপনি এই নম্বরেই অনলাইন আমাকে কিছু টাকা মানে কিছু টাকা মানে কি হাফ টাকা মতন অ্যাডভান্স করে দিন হ্যাঁ দাদা এমনি আপনার থাকা খাওয়া হোটেলটা ওই জায়গাটাতো এসি থাকবে আর আপনার যেই ট্রেনে যাবেন ট্রেনেও পুরো এসি থাকবে কোনো অসুবিধা নেই হ্যাঁ দাদা একদমই হ্যাঁ হ্যাঁ এই এই নম্বরে পাঠিয়ে দিন দাদা হ্যাঁ দাদা অবশ্যই একদম ঠিক আছে দাদা হ্যাঁ দাদা